বর্তমানে প্রবনত কলির সাথে সংযোগতা থাকার জন্য আমি বিভিন্ন ফটোগ্রাফি প্রদর্শনী বা গ্যালারি পরিদর্শন করি যেমন সিনেমেটোগ্রাফি প্রি ওয়েডিং শুট বেবি শুট কাপল শুট এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার ডেকরেশান এবং এছাড়াও এগুলো খুব সুন্দরভাবে এডিট করে থাকি যাতে এগুলো ভালো লাগে আর সবাই পছন্দ করে